ভারতীয় ফ্যাশন অত্যন্ত বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ এটি প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার একটি সুন্দর মিশ্রণ ভারতীয় ফ্যাশনে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের প্রভাব দেখা যায় যেমন ভারতীয় শাড়ি ধুতি সালোয়ার কামিজ এইগুলি বিশ্বব্যাপী খুবই পরিচিত আমি মনে করি ভারতের ফ্যাশন আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে আগে ভারতীয়রা বেশিরভাগ স্থানীয়ভাবে তৈরি কাপ জামা কাপড় পরতেন তবে আধুনিক যুগে ভারতীয় ফ্যাশন বিদেশি ফ্যাশানগুলির সাথে পরিবর্তিত হয়ে গিয়েছে এখন মানুষ বিদেশি জামাকাপড় পরতে খুবই পছন্দ করে বিদেশি ফ্যাশন এখন ভারতীয় ফ্যাশনকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করছে ভারতীয়রা এখন বেশি বেশি পশ্চিমা জামা কাপড় বেশি পরছে এছাড়া ভারতীয় ফ্যাশন ডিজাইনাররা এখন ওই পশ্চিমা জামা কাপড়গুলিকে নতুনভাবে ডিজাইন করছেন আমি ব্যক্তিগতভাবে ভারতীয় ঐতিহ্যবাহী জামা কাপড় পরতে পছন্দ করি উৎসবের সময় আমি সাধারণত ধুতি পাঞ্জাবি এই জাতীয় ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকগুলো পরি এমনি সাধারণ জীবনে আমি পশ্চিমি ট্রেন্ডগুলি জামা কাপড়গুলি আমি পরতে পছন্দ করি সামগ্রিকভাবে ভারতীয় ফ্যাশন একটি দ্রুত পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান শিল্প বিদেশী ফ্যাশন ভারতীয় ফ্যাশনকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করেছে তবে ভারতীয় ঐতিহ্য এবং ভারতীয় ফ্যাশন এখনও টিকে রয়েছে ভারতীয়দের বুকে টিকে রয়েছে এবং এটি আগামীদিনেও টিকে থাকবে বলেই আমার বিশ্বাস